মাছ ধরার বিষয়ে এমন কিছু আছে যেটা অন্য লোকে যাতে জানে না সেরকম বিষয় সেইগুলো হল আমাদের লোকালই একটা ওয়াইন পাওয়া যায় যে ওয়াইনটা সাধারণত আপনাদের যে আটার সঙ্গে সে ওয়াইনটা মিশিয়ে যদি মাছ ধরার ক্ষেত্রে সে সাকসেস পাওয়া যায় সেক্ষেত্রে মাছ আপনি নর্মালিভাবে যে আচারটা দিয়ে ফেললে আপনি দুটো মাছ যদি পান সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে ওয়াইন দিয়ে লোকালই ওয়াইন যেটা আমাদের সব জায়গায় চালু নেই ইনটক্সিকেটেড যেটা আপনার ডাকার পার্সনটা বেশি ইউজ করে আমাদের লোকালি গ্রাম্য এলাকাতে সেটা দিয়ে আপনি মাছ ধরলে দুটোর থেকে আপনি যদি এপনি নর্মাল আচার দিয়ে দুটো মাছ ধরে থাকেন এক্ষেত্রে আপনি সবসময় পাঁচটা মাস বেশি পাবেন এটাই আমাদের লোকালি সাকসেসিভ যে আপনি ধরুন হ্যা রুই কাতলা ইলিশ ইলিশ না রুই কাতলা পোনা মাছ বলুন বা যাই বলুন এক্ষেত্রে আপনি যদি মাছ ধরতে যান ওই লোকালি ওয়াইন দেওয়া যে আটার সঙ্গে মিশিয়ে তাল পাকিয়ে যদি মাছ ধরতে চান এক্ষেত্রে আপনি মাছ সবসময় বেশি পাবেন এটাই হয়তো অন্যান্য লোকেরা জানে না এটাই এমন কিছু এটাই আমি জানি বিশেষভাবে এটাই বলতে পারি আমাদের গোপন সূত্র হিসাবে